হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ বলুন হ্যাঁ আমি স্কুলের শিক্ষিকা বলছি বলুন

আচ্ছা আমাদের ডিসেম্বর মাস থেকে ফর্ম দেওয়া শুরু হবে তারিখটা আপনাদেরকে অনলাইনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তারিখ এখনো ঠিক হয় নি এবং আমাদের ফর্ম দেওয়ার পাঁচ দিনের মাথায় আমাদের একটা পরীক্ষা হবে যেহেতু ও ক্লাস ফাইভ থেকে ভর্তি হবে তো সেই জন্য ওকে একটা পরীক্ষা দিয়েই ভর্তি হতে হবে তো সেই পরীক্ষাটি হওয়ার পর আমাদের লিস্ট টাঙানো হবে দশ দিন পর পরীক্ষার দশ দশ দিন পর লিস্ট টাঙানো হবে সেই লিস্টে যদি নাম ওঠে তখন তাহলে আপনি অ্যাডমিশানের বিষয়ে কথা বলতে পারেন অ্যাডমিশানের জন্য আসতে পারেন সেটি আপনাদেরকে দেখে যেতে হবে লিস্টে নাম উঠেছে কি না আচ্ছা ফর্ম তুলতে তো আপনার ধরুন আড়াইশো টাকা লাগবে ফর্মের জন্য হ্যাঁ আর তারপরে যদি নাম ওঠে যদি অ্যাডমিশান হয় তো সেই ক্ষেত্রে আপনাদের প্রথম যে ডোনেশানটা পড়বে সেটা প্রায় দশ হাজারের কাছাকাছি সব মিলিয়ে আমরা তার মধ্যে বই খাতা ইউনিফর্ম আর যাবতীয় যা দরকার সেগুলো সব কিছুই দিয়ে দেবো সব কিছু মিলিয়ে দশ হাজারের মতো পড়বে হ্যাঁ যদি স যদি নাম উঠে যায় এবং সব কিছু ঠিকঠাক হয়ে যায় যদি অ্যাডমিশান হয়ে যায় তাহলে যেরকম নতুন সিজেন যেরকম ফেব্রুয়ারির শেষ থেকে বা মার্চের প্রথম থেকে শুরু হয় সেই রকমই শুরু হবে হ্যাঁ আপনাদের কবে থেকে ফর্ম দেওয়া হবে সেটা জানিয়ে দেওয়া হবে সেই সমায় এসে ফর্মটা নিয়ে যাবেন ঠিক আছে হুম ঠিক আছে রাখছি হুম হ্যাঁ যেরকম স্কুলের সময় হয় সেই রকম ঠিক হ্যাঁ রাখো